হ্যাঁ আমাদের গ্রামীণ সমাজে অনেক ধরণের না নাচ রয়েছে এগুলি খুবই অত্যন্ত জনপ্রিয় এই সব নাচগুলির কথা বলতে গেলে প্রথমেই আমাদের বলতে হয় সাঁওতালি নাচ আমাদের পূর্ব মেদিনীপুরে সাঁওতাল জনসম্প্রদায়ের মধ্যে একটি খুব জনপ্রিয় নাচ হল সাঁওতালি নাচ এই নাচ তারা বিভিন্ন সময়ে যেমন বিবাহ জন্মবার্ষিকী এবং অন্যান্য অনুষ্ঠানেও এই নাচ হয়ে থাকে এই নাচ দেখতে অনেক দূরের দূরের মানুষ এখানে আসে এছাড়াও বিভিন্ন কীর্তন সম্প্রদায়ে পূর্ব মেদিনীপুরের একটা গৌরবপূর্ণ নাচের অংশীদার এরা কীর্ত্তন গেয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মঞ্চের মাধ্যমে জনপ্রিয় অনুষ্ঠান করে থাকে এই অনুষ্ঠান অনেকজন মানুষ দেখতে আসে এই নাচ আমাদের পূর্ব মেদিনীপুরের মধ্যে গর্ব এছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের নাচ আমাদের পূর্ব মেদিনীপুরের মধ্যেই রয়েছে তাদের মধ্যে খুবই জন সেইগুলি আমাদের মেদিনীপুরে খুবই জনপ্রিয় ও গৌরবপূর্ণ